আমাদের বাড়িতে তুলসী গাছ বাসক গাছ নিম গাছ রয়েছে প্রাকৃতিক প্রতিক্রিয়াগুলি অ্যান্টিবায়োটিকের চেয়ে সত্যি ভালো কারণ তুলসী পাতা বেঁটে তার রস বের করে মধুর সাথে বাচ্চাদের এবং বড়োদের খাওয়ালে সর্দিকাশি দূর হয় বাসক পাতা বেঁটে তার রস বের করে খাওয়ালে কাশিভাব দূর হয় নিম পাতাটাকে জলে ফুটিয়ে সেই জলে স্নান করলে চর্মরোগ দূর হয় নিম পাতা মধুমেহ রোগের জন্য অনেক উপকারী অ্যান্টিবায়োটিক বাহ্যিক প্রতিক্রিয়া আছে কিন্তু ভেষজের কোনো বাহ্যিক প্রতিক্রিয়া নেই